আমি একটি মোবাইল কিনেছিলাম মোবিলটা খুব কম দামেও পেয়েছিলাম মোবাইলটা খুব ভালো ছিল হ্যাঁ মোবাইল দোকানিটাও খুব ভালো ছিল যা আমাকে অনেক কিছু মোবাইল কেনার পরে গিফটও দিয়েছিল মোবাইলটা আমি ব্যবহার করে দেখলাম যে মোবাইলটার মধ্যে অনেক কিছু জিনিস রয়েছে যা আমার মনকে অনুপ্রাণিত করেছে এবং মোবাইলটা আমার খুব ভালো রয়েছে মোবাইলের সেলফি ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা পেছনের ক্যামেরা বলতে গেলে খুবই সুন্দর ছবি ওঠে এবং মোবাইলটা ঘেঁটেও আরাম পেয়ে থাকি মোবাইলের অ্যাপগুলোর মধ্যে অনেক রকমের জিনিস পাওয়া গেছে যা আমাদের মনকে অনুপ্রাণিত করে থাকে